নয়েস কম্পানীর এই স্মার্ট ঘড়িটির অনেক ইতিবাচক দিক থাকা সত্ত্বেও এর কিছু নেতিবাচক দিক আছে যেমন এই ঘড়িটিকে নিয়মিত চার্জ করতে হয় এর ব্যাটারির আয়ু সীমিত এই ঘড়ি দিনে একাধিক বার চার্জ হতে পারে যা অসুবিধাজনক ঘড়িটা ফোনের মতো শক্তিশালী নয় এবং কিছু অ্যাপ এবং বৈশিষ্ট্যগুলি এই ঘড়িতে ফোনের মতো কাজ করে না এই স্মার্ট ঘড়িটি আমার অবস্থান পরিচিতি এবং ব্রাউজিং ইতিহাসের মত ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং সঞ্চয় করতে পারে যা আমার গোপনীয়তার উদ্বেগ বাড়াতে পারে তাছাড়াও স্মার্ট ঘড়িটি আমার প্রচুর ব্যয়বহুল মনে হয়েছে